আমি ডাক্তারবাবু বলছি আপনি কে বলছেন হ্যাঁ ঠিক আছে বলো কে বলছো কোথায় বাড়ি বলো তো তোমার

আচ্ছা পূর্ব মেদিনীপুর না আচ্ছা বুঝতে পেরেছি বলো তোমার কি সমস্যা ছিলো বলো তো আচ্ছা আচ্ছা এখন কেমন আছো এবার কি বাতের সমস্যা আছে নাকি বলো তো

ওষুধ খাওয়ার কিছু দিন পর থেকে শরীর ভালো ছিলো না আর মাথা ঝিমঝিমানি আরে দেখা যাচ্ছে না নেই আচ্ছা হলে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হচ্ছে আর নাহলে নার্ভের সমস্যার জন্য হচ্ছে কিন্তু সেটা তো মুখে বললে হবে না ধরো সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা করাতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তার থেকে মনে হয় এখানকার জেলা হাসপাতালে গেলে তোমার বোধ হয় সুবিধে হতো এখনকার হাসপাতাল খুবই উন্নত হয়ে গেছে ওখানে পরিষেবাও তুমি ভালো পাবে আর চিকিৎসাগুলো আগে যেরকম ধরো ভুল ভ্রান্তি থেকে যেতো সেক্ষেত্রে এখন আর কোনো ভুল ভ্রান্তি থাকছে না আর যেহেতু তোমার আর্থিক পরিস্থিতি খুব একটা সচল নয় তুমি বলেছিলে আমার সে জন্য মনে পড়লো যে তোমার কথাটা আমি সেজন্য বলছিলাম যে আমার মনে হয় যে আমার কাছে আসলে আমি তো দেখে দিতেই পারি পরীক্ষা করতে হবে কিন্তু আমার কাছে আসলে তো পরীক্ষাগুলা তুমি বিনামূল্যে করাতে পারবে না না সেক্ষেত্রে তোমার অনেকগুলো টাকা বেরিয়ে যাবে তোমাকে বাইরে থেকে পরীক্ষাগুলো করাতে হবে সেজন্য আমি বলছিলাম যে তুমি ওই জেলা হাসপাতালেই যাও ওখানকার তো আমার মনে হয় সেইটাই তোমার জন্য সুবিধে হতো আর ওখানে সময়ও খুব বেশি লাগবে সেরকম ব্যাপার নেই আগে যেমন ছিলো যে অনেক কিছু অসুবিধে থাকতো ডাক্তার দেখানো সম্ভব ছিলো না বা পরীক্ষা নির্ভুলভাবে হতো না সেক্ষেত্রে ভালো ডাক্তার ছিলো না কিন্তু এখন আমি যতো দূর খবর নিয়েছি যে এখন খুব ভালো ডাক্তাররা আসছে এবং খুব ভালোভাবে চিকিৎসাও করছে সেক্ষেত্রে তুমি ওখানে গেলে আমার মনে হয় তোমার খুব ভালোই হবে আচ্ছা তাহলে তুমি ওখানে যাবে কেমন থাকছো আমাকে জানাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ